বলছি দাদা আপনি কি মিউনিসিপ্যাল গার্লস ইস্কুল যাবেন তো যাওয়ার সময় একটা কথা বলছি যে আপনি মিউনিসিপ্যাল গার্লসে ধরুন আমাকে নামিয়ে দিলেন তারপরে যে আমি আমার সিট পরেছে ধরুন সিএমএস স্কুলে তো সেখানে আমি যাবো তা ওখানেই আশেপাশে কি আমি কোনো ক্যাব বুক পাবো না কোনো অটো বা রিক্সা কিছু পাওয়া যাবে কারণ আমাকে ওই মিউনিসিপ্যাল গার্লস স্কুল থেকে সিএমএস স্কুলটা তো অতোটা যেতে হবে আমার তো ধরুন অতো দূর হেঁটে যাওয়া সম্ভব হবে না সেক্ষেত্রে আমাকে টোটো বা ক্যাব বুক করেই যেতে হবে তা আপনি কি ওখানে যাওয়ার জন্য কি অতিরিক্ত ভাড়া কি নেবেন না কি আপনি কি যেতে পারবেন তাহলে আমি আপনার গাড়িত করেই চলে যেতে পারতাম ওখানে কারণ অতোটা দূর তো আমাকে হেঁটে যাওয়া সম্ভব হবে না তাই না